আঁকার পেশাদার সুযোগ বলতে আমি বর্তমান সময়ে দেখতে পাই অনেকেরই অনেক অর্থ উপার্জনের মাধ্যম রয়েছে যেমন আমার একটি বন্ধুই রয়েছে সে আঁকায় এবং সে এখন যতটুকু আমি জানি একশো জনের কাছাকাছি বাচ্চাদেরকে আঁকায় এমনকি আমরা একটি এনজিওর সাথে যুক্ত সেখানেও ও একটা কোষাধ্যক্ষর ভূমিকা রয়েছে সে ওইটার মাধ্যমে আমাদের চ্যারিটির মাধ্যমে নিজের আঁকার যে প্রকল্পনাটা রয়েছে বা আঁকার যাতে মানুষ আরও আঁকে সে জিনিসটিরও চেষ্টা করে আমি সে জিনিসটি দেখেছি এমনকি সে ইউটিউব আছে ইউটিউবের মধ্যেও ভালো অনেক ভিডিও ছাড়ে তাতপত তো সে অর্থ উপার্জন করে তার পরে অনেকের দেখি বাড়িতে দেওয়াল আছে দেওয়ালের মধ্যে এখন অনেকে পেন্টিং করায় তা সের মাধ্যমেও সে অর্থ উপার্জন করতেই পারছে আর অনেকে হচ্ছে নিজের ফ্যামিলির কাওর ছবি আছে ছবি আঁকায় নিজের পোর্ট্রেট আঁকায় তা সেক্ষেত্রেও হচ্ছে তারা ভালো টাকা উপার্জন করতে পারে সেক্ষেত্রে ভালোই উপার্জন করা যায় আমার মনে হয়